হ্যালো হ্যালো স্যার আমার সোনাদানার গয়নাগাটি চুরি হয়ে গেছে কে চুরি করেছে তা বলতে পাচ্ছি না আপনি একটু তদন্ত করুন আপনি একটু তদন্ত করুন হ্যাঁ ছিলো এই ঘরের ভিতর ছিলো চোর সন্দেহ মানে যে বাড়ি ভাড়াতে ছিলাম বাড়ির মালিক

দিয়েছে আপনি আসুন ধরে নিয়ে যান হ্যাঁ আচ্ছা আসছি আমি